খেলাধুলো এখন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা ছেলেরা এখন সময় পাচ্ছে না খেলাধুলোর কারণ তাদের পড়াশুনোর এতই চাপ বেড়ে গেছে হ্যাঁ যার জন্য তারা তাদের বন্ধুবান্ধব সহপাঠীদের সঙ্গে খেলাধুলো সময়ই তারা পায় না বিকালবেলা যদি সময় পায় সেই সময়টাতেও তাদের টিউশান দিয়ে দেওয়া হয় কেননা তার ছেলেটাকে আরো আগে নিয়ে যেতে হবে কম্পিটিশনে তাদের ছেলেকে ফার্স্ট হতে হবে এই মানসিকতা আজকে ছেলেদের খেলাধুলার সময়টাকে চুরি করে নিয়েছে যার ফলে ছেলেরা কি হচ্ছে একটা যন্ত্রমানবে তৈরি হয়েছে তাদেরকে প্রত্যেকদিন উঠে সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে ওই বই যে ধরিয়ে দেওয়া হয় সেই রাত্রি ঘুমানোর আগে পর্যন্ত সেটা নিয়েই তাদেরকে চলতে হয় সারাটা জীব দিন তাদের ওই বইয়ের মধ্যে কেটে যায় যার ফলে খেলাধুলো জায়গাটা আস্তে আস্তে তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমার মনে হয় আস্তে আস্তে ওই জায়গাটা যদি না ফিরে আসে ছেলেরা তাদের জীবনের আনন্দটাই উপভোগ করতে পারবে না যেটা খেলাধুলোর মধ্যে আছে